আমি যে কার্ডগুলি সম্পর্কে সচেতন সেগুলি হচ্ছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা ইত্যাদি ইত্যাদি কার্ডগুলি সম্পর্কে আমি সচেতন এই কার্ডগুলি আমাকে কোনো জায়গায় কোনো রেস্তোরাঁয় আমি যদি খেতে যাই তো সেখানে যদি আমার কাছে ক্যাশ না থাকে আমি যদি ক্যাশে পেমেন্ট না করতে পারি তো তখন আমি সেখানে কার্ডের মাধ্যমে টাকাটা ওনাদেরকে দিয়ে দিতে পারি আর এই কার্ডের মাধ্যমে আমি শপিং মলে তারপর কোনো রেস্তোরাঁয় খেতে গেলে এই কার্ডের মাধ্যমে আমি অর্থপ্রদান করতে পারি এখন তো সমস্ত জায়গায় কার্ডের ব্যবস্থা রয়েছে মানে কার্ডের চলাচল হয় তো যেখানে আমি যাবো সেখানে যদি আমার কাছে ক্যাশ না থাকে তো আমি সেই কার্ডের মাধ্যমে যেমন ধরুন আমি কোনো রেস্তোরাঁয় খেতে গেলাম তো ওখানে গিয়ে আমি কার্ডটা দিলে কার্ডের মাধ্যমে ওনাদেরকে অর্থপ্রদান করতে পারি আবার কোনো শপিং মলে জামা কিনতে গেছি তো সেখানেও ক্যাশের যদি প্রবলেম হয় তো সেখানে আমার কাছে কার্ড থাকলে কার্ডের মাধ্যমে ওনাদেরকে টাকাটা আমি দিতে পারি ওনাদেরকে অর্থপ্রদান আমি করতে পারি এরকম বিভিন্ন কাজে আমি তারপর কোনো দোকানে যদি ছোটোখাটো কোনো জিনিস আমি কিনতে যাই তো সেখানেও আমি কার্ডে কার্ডের মাধ্যমে জিনিসটা নিতে পারি নিয়ে ওনাদেরকে অর্থপ্রদান কার্ডটা আমার কাছে থাকলে ওনাদেরকে আমি সেই টাকাটা কার্ডের মাধ্যমে দিতে পারি এগুলোই